হ্যাঁ নমস্কার দাদা বলছি যে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আপনি মাংস সাপ্লাই করেন আমি শুনেছি হ্যাঁ আমার বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে আমার ভাইপোর আর কি জন্মদিন তো মোটামুটি আমার ওই ধরুন একশো থেকে দেড়শোমজনের মতো লোক খাবে কতো কেজি মতো মাংস নিলে ঠিকঠাক হবে আমি হ্যাঁ হ্যাঁ ব্রয়লার ব্রয়লার হলেই খুব ভালো হয় আচ্ছা আচ্ছা ওই একশো কুড়ি থেকে দেড়শো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে হ্যাঁ হ্যাঁ একটু কেটে দিলে ভালো হয় আর কি আচ্ছা কাটার চার্জটা কেমন কী পড়বে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ডেক পাঠাবো অবশ্যই পাঠাবো হ্যাঁ অবশ্যই পাঠাবো আর হুম হুম আচ্ছা আচ্ছা ঠিক

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে তালে টাকা আমি আপনাকে অনলাইন করে দোবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক হ্যাঁ হ্যাঁ